আমাদের এখানে স্বাস্থসেবা এবং পরিবহন ও শিক্ষা তিনটেই খুব ভালোভাবে আছে আগের তুলনায় এখন অনেকটা স্বাস্থ্যকেন্দ্র বা পরিবহন ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে আগে যেমন ধরুন অত স্বাস্থ্যকেন্দ্র কাছাকাছি থাকেনি মানে অনেকটা দূরে যেতে হতো কোনো কারু কিছু হয়ে গেলে এখন সেটা অনেক সামনেই হয়ে গেছে যেহেতু সামনে গিয়েই দেখানো যায় এছাড়া যে পরিবহন ব্যবস্থা আগে রাস্তাঘাট প্রচুর কাঁচা ছিলো কাঁচা রাস্তার জন্য খুব বর্ষাকালে কোথাও যাওয়া যেত না কিন্তু এখন পরিবহন ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে সেই জন্য যখনই যার যখন দরকার হয় তখনই সে বেরিয়ে পড়তে পারে তো শিক্ষাটাও সেরকমভাবেই অনেকটা এগিয়ে গেছে আগে বাচ্চাদের শিক্ষা সেরকমভাবে অতটা উন্নত ছিলো না কিন্তু এখন বাচ্চাদের শিক্ষার উন্নতিটা অনেকটা ঘটিয়েছে আমাদের গ্রাম দিনের পর দিন শহরে পরিণত হচ্ছে দেখতে খুবই ভালো লাগছে তবে চাই যে সরকার আরো একটু উন্নত করুক কারণ যেহেতু করেছে অনেকটাই করেছে বলবো অবশ্যই কিন্তু আরো যেমন ধরুন আরো আমাদের গ্রামের পরে আরো যে অত্যন্ত অনেক কষ্ট করে যে গ্রামগুলো আছে যারা এই শহরের দিকে আসতে গেলে অনেক কষ্ট করে আসে তো তাদের জন্য যদি সরকার কিছু করে তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে সেটা ঠিক আছে কিন্তু তাদের যেটা অ্যাকচুলি দরকার সেটা তো তারা হাতের গোড়ায় পাচ্ছে না না তো সেইটা যাতে করা হয় সেই জন্য সরকারের কাছে আমি আবেদন করবো যে সে প্রত্যন্ত গ্রামগুলোর দিকে যেন তারা ঘুরে তাকায় ঘুরে তাকিয়ে দেখে যে সেই গ্রামগুলো কি অবস্থায় আছে তাদের পরিবহন ব্যবস্থা তাদের শিক্ষা কীভাবে চলছে কারণ তারাও একটা সুস্থ জীবন আশা করে তাদের অনেক বাচ্চা না খেয়ে মারা যায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকে শিক্ষা পায়নি নিরক্ষর হয়ে থাকে বাইরে কাজে চলে যায় বা খেটে খায় সেই সব মানুষগুলোর জন্য পাশে দাঁড়ানো হয় এটুকুই সরকারের কাছ থেকে আশা করা যায়